আমি আমার অনলাইনে ডমিনোসের খাবার অডারের জন্য ওখানে একটি অ্যাপ দেওয়া ছিলো সেই অ্যাপে গিয়ে খাবার অর্ডার করতাম আর প্রায় সময়ই খাবার অর্ডার কা করার কারণে আমি ভেবেছিলাম আমার ওয়েবসাইটে সব সমই লগ ইন করা থাক তাহলে যখনই খাবার আমি অর্ডার করে দেবো সঙ্গে সঙ্গেই পেয়ে যাবো সেই কারণে আমার হঠাৎ করেই খাবার অর্ডার করাটা মনে হচ্ছে ক্যান্সেল করা দরকার আমি ওটা নিতে চাই না কিন্তু ও খুব কম সময়ের মধ্যেই সেই অডার সেখানে পৌঁছে গেছে আমাকে সেই কারণেই নতুন অপশান খুঁজে তারপর তাতে যে সমস্ত নোটিফিকেশন আছে সেখানে যেয়ে নানা ধরনের সমস্ত কিছু দেখে শুনে সেই অ্যাপটি সেটিংয়ে যেতে হবে তারপর সেই সেটিংটি ক্যান্সেল করে দিতে হবে সেটিংয়ে গেলেই আমি ওই অপশান ক্যান্সেল করার পর দেখলাম যে ওখানে ক্যান্সেল বলে একটি বাটন আছে সেইটিতে ক্লিক করলাম তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে সেটা ক্যান্সেল হয়ে গেলো যা হোক খুব ভালো হলো তা নাহলে খাবারটা আমার বাড়িতে পৌঁছে যেত আর এই সময়ে ওই খাবারটা খাওয়ার মতো কেউ ছিলো না খুব ভালো হয়েছে অর্ডারটা ক্যান্সেল হয়েছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি না ক্যান্সেল হয় তাহলে কী করবো আমার টাকাটাও অনলাইন থেকে কেটে নেবে বেকার যাবে ভালোই হয়েছে অর্ডারটা সেটিংয়ে যেয়ে বুঝতে পেরে ক্যান্সেল করলাম এতে খুব ভালো হলো